আমি আমার সপরিবারেই ভ্রমণ করতে চাই কারণ আমরা যেখানেই যাই আমরা সপরিবারেই যাই বিশেষ করে আমার মেয়ে জামাই এদের সঙ্গে আমরা বেশি যাই আর মেয়ে জামাই হল আমাদের গাইড আমাদের খুব কেয়ারিং কেয়ার করে এবং আমাদের সুবিধা অসুবিধা কোথায় কী লাগবে বা কী নিয়ে যাবো বা কোথায় যাবো বা কোথায় গেলে আমাদের খুব ভালোভাবে দেখাতে পারবে বা অনেক চিন্তা ভাবনা করে আমাদের নিয়ে যায় কাজেই আমরা সপরিবারে ভ্রমণ করাই আমি সব সময় চাই বিশেষ করে আমার জামাই খুব কেয়ারিং জামাইয়ের সঙ্গে গেলে আমাদের কোনো অসুবিধে হয় না সবসময় যে প্রত্যেকটা জায়গা যেমনি চেনে তেমনি আমাদের অপরূপভাবে দেখায় বা কেনাকাটিরও একটা ব্যাপার থাকে সেটাও আমাদের কিনে দেয় এইভাবেই আমার সপরিবারই ভ্রমণ করতে চাই